হ্যালো দাদা আমি রুবি বলছি আপনি রাজ রেস্টুরেন্ট থেকে বলছেন আমি আমার ভাইয়ের জন্মদিনের জন্যে কিছু অর্ডার করতে চাই আপনাদের রেস্টুরেন্ট থেকে আমার ভাইয়ের জন্মদিনে দুশো লোকের আয়োজন আছে তো দুশো লোকের আয়োজনের মধ্যে ধরেন বড়োর সংখ্যা কম আর বাচ্চার সংখ্যা বেশি তো খাবারগুলো যেমন টেস্টি হয় একটু বাচ্চারা খাবেন বুঝতে তো পারছেন তো একটু লবণ ঝাল তেলগুলো কম দেবেন তো জন্মদিনের জন্যে বড়ো একটা কেক লাগবে তারপরে দুপুরে এ দশটার সময় খাব দশটার সময়ে লুচি কাবলি ছোলার তরকারি দুটো করে মিষ্টির এসব দেবেন আর দুপুরে জলের বোতল তারপরে স্যালাড দেবেন বেগনি ভাজা একটা করে দেবেন কুড়কুড়ে বাদাম আর আলুর ভাজা দেবেন শাখ এসব দেবেন তারপরে ফ্রায়ড রাইস চিলি চিকেন পনিরের তরকারি সাদা ভাতেরও ব্যবস্থা রাখবেন খাসির মাংস মুগের ডাল ছ্যাঁচড়া এসব দেবেন দই মিষ্টি পাঁপড় থাম্বস আপ সব ব্যবস্থা থাকবেন আর ভাত খাওয়া দাওয়ার পর এক বাটি করে পায়েসেরও ব্যবস্থা রাখবেন আমি মুর্শিদাবাদ থেকে বলছি পোমোতালি যে পোমোতালির কাদোয়া গ্রাম থেকে